আমার রান্না করতে খুবই ভালো লাগে রান্না করার আগে আমি সমস্ত জিনিস একসাথে একদম তৈরি করে নিয়ে তারপর রান্না করি রান্না করতে করতে সবজি কাটা মশলা বাটা আমার একদম পছন্দ না যা যা দরকার সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি রান্না করি যদি কোনো আমি সবজি রান্না করি সে সবজি যেমন নবরত্ন এসব রান্না করার আগে যা যা সবজি লাগে সমস্ত কিছু ধুয়ে কেটে একেবারে গ্যাসের সামনে রেডি করে রেখে তারপর আমি রান্না বসাই আমি যদি মাংস রান্না করি সেক্ষেত্রেও আগে মাংস কেটে ধুয়ে নিই তারপরে মশলা ছাড়িয়ে মশলা বেটে আলু কেটে ধুয়ে নিয়ে সমস্ত কিছু তৈরি করে নিয়ে তারপর রান্না করতে বসি যদি মাছের ঝোল রান্না করি সেক্ষেত্রেও আগে মাছ কেটে ধুয়ে নিয়ে তারপরে মশলা বেটে সমস্ত কিছু তৈরি করব তারপর রান্না করব রান্না করতে করতে তৈরি করলে রান্নাতে অনেক গণ্ডগোলও হয়ে যায় এবং রান্না সুন্দরও হয় না তাই আমার মনে হয় সমস্ত কিছু একসাথে বানিয়ে নিয়ে তারপর রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হবে